এই এলাকায় যে সব পাখিগুলি প্রায়ই দেখতে পাওয়া যায় তার মধ্যে হল পায়রা টিয়া শালিক চড়ুই কাক এই পাখিগুলি দেখতেও খুব সুন্দর কেননা প্রাকৃতিকভাবে এরা তৈরি আমরা মানুষরা যেমন ভগবান সৃষ্টি করেছে আমরা ভাবি সেরকম এই পাখিদেরকেও ভগবানই সৃষ্টি করেছে এবং এদেরকে আলাদা রূপ দিয়েছে যাতে প্রকৃতির সৌন্দর্য আরও বাড়ে এর মধ্যে টিয়া পাখি আমার খুব ভালো লাগে তার কারণ বিভিন্ন ধরনের আমি টিয়া পাখি দেখতে পাই একটা হচ্ছে চন্দনা টিয়া একটা দেশি টিয়া একটা বিদেশি টিয়া এই টিয়াগুলি দেখতেও খুব সুন্দর কারণ চন্দনা টিয়ার গলাটা লাল হয় লাল বর্ডারের মতো একটা থাকে আর একটা টিয়ার পাখনা একটু হলুদ হয় আর একটা টিয়ার গলাতে হালকা হলুদ নীল দাগ থাকে এর ফলে এগুলো দেখতে এত সুন্দর লাগে এবং আমি বাড়িতেও পুষেছি এই টিয়া পাখি আমার বাড়িতে দুটো টিয়া পাখি আছে এবং এই টিয়া পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মানুষের মতো কথা বলতে পারে এবং তাকে যেভাবে কথা শেখানো হবে সেই ভাবেই সে বলতে পারে এবং বাড়িতে আরও অন্যান্য পাখি যেমন তার মধ্যে পায়রা পায়রা তো ঘরেরই পাখি বলা চলে কেননা বাড়ির চিলে কোলা চিলে কোঠাতে পায়রারা বসবাস করে এবং পায়রাগুলিও দেখতে ভালো বিভিন্ন তারা ধূসর কালারের হয় ধূসর রঙের সাদা রঙের বিভিন্ন ধরনের পায়রা আমার বাড়িতে থাকে এই জন্য আমি প্রকৃতিপ্রেমী যেহেতু আমি পাখিকেও খুব ভালোবেসে থাকি